আমরা সাধারণত চা খেতে সবা সকলেই ভালোবাসি এবং আমাদের বাড়িতে দিনে তো দুবার চা হয়ই সকালে একবার হয় আর বিকেলে একবার হয় তো তার মাঝেমাঝেও আর একবার করে হয়ে যায় কারণ চাটা খেলে যেন শরীরে আমেজ থাকে এবং মাথাটা হালকা হয় ওই জন্য চাটা সকলেই আমরা খেয়ে থাকি তো আমি প্রথমে চা বানাই কারণ দুধ চা খেতে আমরা বেশি ভালোবাসি আমাদের এখানে সাধারণত দুটি ভাবেই চা হয় যেমন লিকার চা আর দুধ চা তো সেক্ষেত্রে দুধ চাটাই আমরা খেতে ভালোবাসি প্রথমে আমরা হচ্ছে কী করি জল সসপ্যানেতে জল দিয়ে গ্যাসে বসিয়ে সসপ্যানে জল দিয়ে যত কাপ চা খাব যদি চার কাপ চা হয় তাহলে দু কাপ জল দিয়ে এবং কিছুটা চা পাতা দিয়ে এবং আদা দিয়ে হচ্ছে চিনি দিয়ে সেই জলটাকে ফুটো ফুটিয়ে নিই এবং সেই কালারটা যখন প্রায় গাঢ় খয়েরি কালারের থেকেও কালচে কালার টাইপের চলে আসবে তখন হচ্ছে আরও দু কাপ দুধ তাতে মিশিয়ে দিই এবং মিশিয়ে দেওয়ার পর সেটাকে ফুটো ফোটাতে হবে অনেকক্ষণ ধরে কারণ ফোটা ফোটানোর সঙ্গে সঙ্গে একটা যে কালার আসবে সেই দুধ চায়ের সেই কালারটা বেশ ধূসর ধূসর কালারের একটা আসবে তখন সেই চাটা কী গ্যাস থেকে আমরা নামিয়ে নিই এবং সেই চাটা আমরা খাই কিন্তু র চা সাধারণত আমরা স্ তেমনভাবে খাই না যদি র চাও কোনো বাড়িতে মানে কোনো কারণে যদি হয় সেক্ষেত্রে আমরা র চাকে করি প্রথমে হচ্ছে জল দিই জল দেওয়ার পর চার কাপ চা বানানোর জন্য চার কাপ জল নিয়ে নিই তাতে চার চামচ চিনি দেওয়া হয় এবং দু এক চামচ চা পাতা দেওয়া হয় এবং যেটা মানে তুলসী তুলসী পাতার তুলসী গাছের যে ফুল যেটা সেটা দেওয়া হয় এবং ধন্বন্তরি পাতা বলে একটা পাতা পাওয়া যায় সে পাতাটাও তার সাথে দেওয়া হয় এবং কিছুটা আদাও বেটে দেওয়া হয় আর হচ্ছে গোলমরিচ তো দিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেটাকে নামিয়ে সেই চাকে খাওয়া হয় যখন কোনো বাচ্চার বা বড়দের বয়স্কদের যখন ঠান্ডা লাগে যখন সর্দি কাশি হয় তখন সেই চাটা ওই ওইভাবে চাটা বানিয়ে খেলে সে চাটা শরীরের জন্যও প্রচুর উপকারী সেই হিসাবে র চা দুধ চা দুটো চাই সাধারণতভাবে বাড়িতে বানানো হয় এবং খেতেও ভালোবাসি